আমি একটি থিয়েটার নাটকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি কিন্তু তারিখ যত ঘনিয়ে আসছে আমি টিকিটের অবস্থা নিশ্চিত করতে চাই অবশ্যই টিকিটের অবস্থা আমি নিশ্চিত করতে চাই কারণ আমি যে টিকিট কেটেছি সেটা তো আমাকে জানতেই হবে